লকডাউনের সময় আমি রান্না করার চেষ্টা করেছি বলতে গেলে লকডাউনে তো বাজার টাজার বাজার হাট সব কিছুই বন্ধ ছিলো তখন সেই রকম তো সব সময় বন্ধ বলতে খাবার জিনিসগুলোর কিছু কিছু খোলা ছিলো কিন্তু হলেও নিজেদের তো একটা ওই যে করোনার ভয় চেপে গিয়েছিলো মাথায় যে না ঘরের থেকে বেরোবো না ওই জন্য ঘরে আমার যে সব জিনিসপত্র তোলা ছিলো সেইগুলোর উপরেই আমি রান্না করার চেষ্টা করতাম যেমন আমি বেশি করে সয়াবিন বেসন এইগুলো আমি তো তুলে রেখেছিলাম বিভিন্ন রকমের ডাল ওই জন্য আমি ওই কোনোদিনও হয়তো সোয়াবিনটা একটু অন্য রকম করে রান্না করতাম যে একটু সস একটু ডিমের মধ্যে ডুবিয়ে সেগুলোকে অন্যরকম একটা স্বাদ আনার চেষ্টা করতাম আবার ডাল বেটে বড়া করে তার একটা তরকারি করে নিতাম এইভাবে যাতে করে আমাকে কোনোমতেই না আমাকে বাইরে আর যেতে হয় ওইগুলোর উপরেই যেন আমার ঠিক সবাই মানে খাবার খেয়ে নিতে পারে এই করে আবার কোনো কোনো দিন আবার বেসনের উপরে করতাম বেসনের বড়া তৈরি করে নিয়ে তাকে কোনো সর্ষে পোস্ত দিয়ে একটা কোনোদিনও বানিয়ে নিয়েছি কোনোদিনও হয়তো আবার একটুখানি ওই বেসন দিয়ে সবজি দিয়েও করে নিয়েছি এইরকমভাবে আমি লকডাউনে বিভিন্ন রকমের রান্না করেছি